আমি নানাভাবে ছোটো পশুদের যত্ন নিই তাদেরকে সকালেই ঘুম থেকে উঠিয়ে তাদেরকে আমরা ভালো করে চান টান করে দিই সকালে খেতে দিই তাদের জন্য ডাক্তার আনি সুচিকিৎসার বন্দোবস্ত করে দিই তারা যখন একজন প্রাণী কোনো একটা রোগে সংক্রামিত হয় তখন তাদেরকে এক ঘরে আলাদা করে রেখে দিই এর পরে তাদেরকে খেতে দেওয়া হয় মশা মাছির হাত থেকে রক্ষার জন্য তাদেরকে আমরা মশারির মধ্যে রেখে দিই প্রবল শীতের হাত থেকে রক্ষার জন্য তাদেরকে আমরা গায়ে উলের সোয়েটার পরিয়ে দিই বেশিরভাগ সময় তাদেরকে আমরা শারীরিক দুর্বলতা দেখা দিলে হসপিটালে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই আমার একটি ব্রামা জাতীয় গরুর জাত রয়েছে এটি খুব ভালো জাত এটি অত্যন্ত বেশি পরিমাণে রোগ প্রতিরোধী ক্ষমতাযুক্ত একটি জাত খুব বেশি একটা এর জন্য আমাদেরকে ভোগতে হয় না